আমি আমার ভাইয়ের জন্য স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম কিন্তু ব্যাগটা হাতে পাওয়ার পরে দেখলাম ছবিতে যেমনটা দেখাচ্ছে ঠিক ব্যাগটা ওরকম নয় কালারটাও ঠিকঠাক আসেনি এটা খুবই একটা আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে